হ্যালো হ্যাঁ বলছি তোমাদের টাউনে কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য ভালো কোচিং সেন্টার আছে ও আমাদের তো গ্রামে সেসব ব্যবস্থা কিছুই নেই ওই জন্য বলছি আর কি আমি আমার কয়েকজন বান্ধবীরা মিলে যাবো তাহলে কিরকম কি ব্যাপার সবকিছু খুলে ডিটেলসে আমাকে একটু বলো না

আচ্ছা আচ্ছা

আচ্ছা স্যারের সাথে তোমার মারফতই যোগাযোগ করবো আমি টাউন গেলে তোমার কাছে ফোন নম্বর আছে তো তাহলে আমি ওইখানে নেমে তোমাকে কল করবো তুমি আসবে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে স্যারের সাথে একটু আলোচনা করে রাখবে আমি চার পাঁচজন মিলে স্যারের কাছে ভর্তি হবো তাহলে ওই পরীক্ষার জন্য আচ্ছা হুম হুম ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি তুমি একটু আলোচনা করে রাখবে স্যারের সাথে আমি টাউন গেলে গোসাই বাজারে নেমে তোমাকে ফোন করবো আচ্ছা